আমার জীবনের সবথেকে দামি জিনিস হল আমার পরিবার আমার পরিবারের মধ্যে আছে আমার মা বাবা এবং ভাই আমার মাকে আমি খুব ভালোবাসি এবং আমার মা হচ্ছে দশভূজা একজন যিনি আমাদেরকে আমার ভাইকে আমাকে ছোট থেকে এত বড় করেছেন আমাদেরকে সঠিক টাইমে স্কুলে পাঠিয়ে টাইমে টিউশন করিয়েছেন এবং বাবাকে সঠিক টাইমে অফিসে পাঠাতে সাহায্য করেছেন বাবা হচ্ছে আমার পরিবারের বটগাছ যিনি না থাকলে হয়ত আমি মা ভাই কেউ হয়ত এক পাও এগোতে পারতাম না উনি সকালে বেরিয়ে পরে স্কুল বিকেলে সে ঘর ঢোকে এত ক্লান্তির পরেও তার মুখে এক সুন্দর হাসি থাকে যেটি থেকে পরে আর আমাদের যেটি দেখে পরে আমরা খুব শান্তিতে থাকি এবং তিনি আমাদের হাসিমুখের জন্য এত খাটা খাটনি করে তারপর আসে আমাদের আমাদের কাছে আমার ভাই আমার ছোট ভাই আমার ভাই আমার থেকে ছোট তার সাথে আমি মারামারি ঝগড়া ইত্যাদি করে থাকি কিন্তু এবং তার কাছ থেকে আমি অনেক কিছু শিক্ষাও পেতে পারি আমি আমার নিজের ছোটবেলাকে আবার দেখতে পাই তার মাধ্যমে ও কিছু ভুল করলে আমি তাকে শাসন করি এরকমভাবে আমি আমার পরিবারকে নিয়ে সুখে আছি